আমি বাজার থেকে একটা প্লাস্টিক কন্টেনার কিনেছি সেই কন্টেনারটা হঠাৎ হাত থেকে পড়ে ভেঙে গেছে কিন্তু এর আগেও আমি ওই কন্টেনারে খাবার রেখেছি খুব দুর্গন্ধ বের হয়